হ্যালো ধ্যার জলই আসছে না আমাদের তো এখানে জলই আসছে না সাত দিন হয়ে গেল কোথায় জল কে জানে কী জলের সমস্যা বাড়ির কাজ করা সম্ভব হয়ে যাচ্ছে না কর্পোরেশন হেড অফিসে এবার জানাতে হবে নয় তো এই এরকমভাবে তো সম্ভব না দিনের পর দিন চলে যাচ্ছে যদিও এখানে একটা কর্পোরেশন থেকে ওই থ্রি পয়েন্ট টু মিলিয়ান ভূগভ্যস্তাটা জল অন করছে ওটার কোনো লাভ হচ্ছে না বাড়িতে পরিষ্কার করলাম এসবগুলো করলাম ঠরলাম কিছুই তো লাভ হচ্ছে না কী জানি আরে জলে তো মারাত্মক আয়রন আগে দিয়েই জলটা আসতো না তাই এমন এক সমস্যা হয়ে গেছে যে কী করব বুঝি না হ্যাঁ কাউন্সিলরকে তো বলা হয়েছে কাউন্সিলর বলছে যে একটা অ্যাপ্লিকেশন করতে হবে সবাই মিলেই আমাদেরকে একসাথে একটা অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করে জানাতে হবে তাহলে উনি হেড অফিসের লোক পাঠাবেন হ্যাঁ তো না করলে তো হবেও না এখানে আমাদের পাশের পাড়াতেও তো জল আসছে না ওদের ওদের তো আরো খারাপ অবস্থা এ কী হবে কী হবে কিছু বোঝা যাচ্ছে না ইয়ে তে এটা তো পুরো এত বড় একটা ট্যাঙ্কি করলো এত টাকা খরচা হলো কিছুই তো হচ্ছে না কবে যে ঠিক হবে এই এই পরিস্থিতি কত নিচ দিয়ে জল তুলতে হচ্ছে আর এদিকে গার্ডেন রিচের পরিশোধিত পানি জল এদিকে আসছেই না নাহ এইটাতে নিজে করতে হবে তো ওখানে জানালেও কর্পোরেশনে জানালে হয়তো

ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখ হুম হুম